আমার এলাকায় পো মানে পরিবহন অ্যাভেলেবেল সব সময় থাকে হচ্ছে টোটো বাস আর অটো অটোরিক্সা যেটাকে বলা হয় রিক্সাও থাকে যেটা সাইকিলিং রিক্সা হ্যাঁ এগুলোই আমরা যাতায়াতের জন্য ব্যবহার করে থাকি আমাদের স্টেশন একটু দূরে তার থেকেও একটু দূরে হচ্ছে মেট্রো মেট্রোটা ভালোই দূরে আমাদের থে এখান থেকে পড়ে আর ট্রেনে যাতায়াত করতে আমার ভালো লাগে কারণ ট্রেন এবং মেট্রো যা যাতায়াত করতে গেলে কোনো ভিড় বা ভিড় তো থাকে অফিস টাইমে অবশ্যই ভিড় থাকে কিন্তু তার পরেও কমফটেবল জার্নি এবং টাইমের মধ্যে পৌঁছানো যায় আর টাইম নির্দিষ্ট টাইমে আমাকে মেট্রো পৌঁছে দেয় এবং মেট্রোতে অনেক কম্ফর্টেবল থাকে বাসের ক্ষেত্রে আমার প্রচন্ড মানে অফিশিয়াল টাইম যেটা অফিসের টাইম স্কুল টাইম থাকে সেখানে প্রচন্ড ভিড় ঠেলতে হয় প্রচণ্ড ভিড় ঠেলতে হয় তা সত্ত্বেও গরমের মধ্যে অনেক রাস্তায় জ্যাম থাকে তো সেই ক্ষেত্রেও আমাকে অনেক সাফার করতে হয় তো হ্যাঁ আমাকে বাসে গেলে এইগুলো সাফার করতে হয় অটোতেও গেলেও আমাকে সেম জিনিস অটোতে তো কম্ফর্টেবলভাবে বস বসে খোলামেলা যাওয়া যায় কিন্তু জ্যাম প্লাস এক্সপেন্স থাকে এক্সট্রা তো সেই ক্ষেত্রে আমাকে ট্র্যাভেল করার জন্য আমার বেস্ট মনে হয় ট্রেন এবং মেট্রো আর কী কী সমস্যা হয় এই যে এই জ্যাম পলিউশান প্লাস রাস্তায় ভীষণ ধুলো এগুলো যতক্ষণ বাইরে বাইরে থাকি ততক্ষণ এই জিনিসগুলো আমার প্রবলেমগুলো ফেস করতে হয় তো আমি এইভাবেই ট্রাভেল করি আর কিছু করার নেই